আমি বাজাজ কোম্পানির একটি গিজার কিনেছিলাম দশ হাজার টাকা দামের এটি কিছু দিন চলার পরে নিয়মিত বন্ধ হয়ে যাচ্ছিলো আমি এটিকে আবার চালু করতে পারতাম কিন্তু আরো কিছু দিন চলার পরে গিজারটি পুরোপুরি বন্ধ হয়ে গেলো আমি গিজারটিকে ব্র্যান্ডের সাথে পরিবর্তন করার চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমাকে কোনো সাহায্য করে নি তারা বলেছে যে গিজারটি আমার ব্যবহার কারণে নষ্ট হয়ে গেছে আমি এতে বিশ্বাস করতে পারিনি আমি এটা যত্ন সহকারে ব্যবহার করেছিলাম তাই অবশেষে গিজারটিকে আমি খুলে ফেলে দিই এটিই ছিলো আমার একটি ব্যয়বহুল ভুল এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে পণ্য কেনার আগে ভালোভাবে গবেষণা করা খুবই গুরুত্বপূর্ণ